জানিস তো আগে যখন প্রেম করতাম প্রেমে কত বাধা আসে কত বিপত্তি আসে সব বাধা বিপত্তি পেরিয়ে এখন তাকেই বিয়ে করেছি বিয়ের আগে যখন ওর সাথে প্রেম করতাম আমরা দুজন বাইকে করে কত জায়গায় ঘুরেছি কত জায়গা থেকে ঘুরে এসেছি দীঘাতেও গিয়েছি ওর সাথে হ্যাঁ দীঘাতেও ঘুরে এসেছি তো আমরা দুজন দীঘাতে ঘুরেছি রেস্টুরেন্টে খেয়েছি ঘুরেছি হ্যাঁ ওর বাড়ির থেকে তো ওর মা পছন্দ করেছিল কিন্তু ওর বাবা পছন্দ করেনি এই নিয়ে একদিন খুব ঝামেলা হয় ওর বাড়িতে ও তো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় বাইক নিয়ে বেরিয়ে নদী পার হতে পারছে না সে কী সমস্যা ওর বাড়ির থেকে লাস্টে ওর বাবাও মেনে নিয়েছিল ওর বাড়ির থেকে সবাই মেনে নেয় কিন্তু আমার বাড়ির থেকে মেনে নেয় না তার পরে একদিন ওর বাড়ির থেকে আমার বাড়ি লোক আসে এসে কথা বলে তার পরে আমার বাড়ির লোকজন শোনার পরে বোঝার পরে রাজি হলো হওয়ার পরে দুবছর পরে আমাদের বিয়ে দিল কিন্তু বিয়ের আগে খুবই ভালো ছিল একসাথে ঘুরেছি খুব আনন্দে দিন কাটিয়েছি ও আমাকে নিয়ে ঘুরতে যেত আমাকে কত কিছু কিনে দিত হ্যাঁ অনেক কিছু কিনে দিয়েছে আমাকে আমাকে সাজের জিনিস কিনে দিয়েছে তার পরে স্কুলের বই কিনে দিয়েছে ফোন কিনে দিয়েছে যা চাইতাম তাই দিত অনেক কিছু কিনে দিয়েছে বিয়ের আগে তো গোলাপ ফুল দিয়েছে হ্যাঁ আমরা দুজন খুব ভালোভাবে দিন কাটিয়েছি একসাথে ঘুরেছি ফিরেছি খেয়েছি প্রথমে চার বছর প্রেম করার পরে চার বছর প্রেম করছি কেউ জানত না তার পরে ওর বাড়ি থেকে জানতে পারে তার পরে ওর বাবা ঝামেলা করে তার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তার পরে আমার বাড়ির লোক জানে প্রথমে রাজি ছিল না তার পরে ওর বাড়ির লোক এসে যখন কথা বলল তার পরে রাজি হলো হ্যাঁ সব কিছু সমস্যা ঝামেলা মিটিয়ে আমরা চার হাত এক হয়েছি